আমি উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বর্তমানে ভূগোল বিষয়ে স্নাতকের প্রথম বর্ষের ছাত্রী ছোটো থেকেই আমার স্বপ্ন ছিল শিশু বিষয়ে ডাক্তার হয়ে গরীব শিশুদের জন্য চিকিৎসা করবো কিন্তু সে স্বপ্ন পূরণ না হওয়ায় আমি ঠিক করি যে একটি শি শিক্ষিকা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করবো সমস্ত ছাত্র ছাত্রীদের সবরকমভাবে শিক্ষা প্রদান করব ওদের ভবিষ্যৎ গড়ে তুলব সেই মতো আমি ভূগোল বিষয়ে স্নাতক করার পর বিদ্যালয়ে শিশু শিক্ষকের নিয়োগের পরীক্ষায় বসতে চাই যাতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি যেকোনো বিদ যেকোনো বিদ্যালয় বিদ্যলয়ের শিক্ষিকা রূপে চাকরি করতে পারি